একবার আমি মেকআপ কিট অর্ডার করেছিলাম তাতে একটা সিরাম ছিল সেটা ব্যবহার করে আমার মুখে প্রচুর র্যাস বেরিয়ে যায় সেটা ক্রমাগত বাড়তে থাকে এবং আমার মুখ ফুলিয়ে দেয় আমাকে শেষ অবধি ডাক্তারের কাছে অবদি যেতে হয় ওষুধ খেয়ে আমি ঠিক হই আমি না জেনে শুনেই ব্যবহার করে এই জিনিসটি খুব বড় ভুল করেছি তারপর আমি গুগল সার্চ করে নানারকম ভিডিওতে দেখেছি যে সেটা সব রকম ত্বকের জন্য ঠিক নয় তাই আমার ত্বকে সেটা ব্যবহার করাতে আমার র্যাস বেরিয়ে গেছিল তাই আমি সবাইকেই জানাতে চাই যে কোন জিনিস কেনার আগে বা ব্যবহারের আগে পর্যবেক্ষণ অবশ্যই করে নেবেন সেটা আপনার ত্বকের জন্য ঠিক কিনা আর একটা জিনিস যেটা আমি সবসময় দেখি সেটা হল জিনিসটি ভারতের কিনা ভারতীয় জিনিস ব্যবহার করা উচিত